আমি পুরুলিয়ার ভ্যালু স্টোর থেকে গত সপ্তাহে দুটো কুর্তি কিনেছিলাম কুর্তিগুলো বেশ সুন্দর দেখতে যেমন রঙ তেমনি তার কাজ আমার কুর্তিগুলো ভীষণ পছন্দ হয়েছে